পশ্চিম বর্ধমান জেলার প্রধান বিনোদনমূলক কার্যকলাপ এবং বিনোদনের বিকল্পগুলি হচ্ছে বিভিন্নরকম সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ আছেন এখানে যারা বিভিন্ন সাংস্কৃতিক চর্চা করে থাকেন তারমধ্যে প্রধানত সঙ্গীত নৃত্য নাটক থিয়েটার এবং খেলাধুলাও আছে খেলাধুলো ফুটবল ক্রিকেট হকি বাস্কেট বল বিভিন্নরকম খেলাধুলো হয় এবং বিভিন্ন আমাদের খেলার মাঠও আছে যেমন পোলো গ্রাউন্ড লোকো গ্রাউন্ড বার্নপুর ফুটবল স্টেডিয়াম বিসি যাকে বলছি আমরা বিসি গ্রাউন্ড এবং ক্রিকেট বিসিসি বার্নপুর ক্রিকেট ক্লাব সেখানেও খেলাধূলোর প্রাচুর্যতা রয়েছে এবং বিভিন্ন ভবন রয়েছে আমাদের যেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা হয় যেমন বার্নপুরে ভারতিভবন শরতমঞ্চ রবীন্দ্রভবন বিভিন্নরকম অনুষ্ঠান এখানে পরিবেশিত হয় এবং বিভিন্ন বাইরের উচ্চমানের শিল্পীরা এখানে এসে আমাদের অনুষ্ঠানে যোগদান করেন সব অনুষ্ঠানেই যে প্রবেশমূল্য থাকে তা নয় বিভিন্ন স্বার্থে এবং বিভিন্ন মানুষের স্বার্থে মানুষকে জনগণের স্বার্থে তাদের ভালো অনুষ্ঠান গান বাজনা অনুষ্ঠান মানে অর্থ ছাড়াও অবাধ প্রবেশ দেখানো হয় শোনানো হয় এবং আমাদের এখানে খেলাধুলোরও বেশ মান ভালো হ্যাঁ বিভিন্ন বাইরের দল ফুটবল দল ক্রিকেট দল এসে আমাদের এখানে অনুষ্ঠান আমাদের এই খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন